আমি একটি শহরে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করলাম ক্যাবটি বুক করে আমি আমার বন্ধু কলকাতা থেকে হাওড়ার ব্রিজ যাওয়ার এই ক্যাবটি বুক করেছি এই ক্যাবটির সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলো আমার এক বন্ধু আমি আমার বন্ধু ক্যাবটি করে কলকাতা থেকে হাওড়ার ব্রিজে যেতে প্রায় সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকা নিবে বলেছিলো আমি আমার বন্ধু হাফ হাফ টাকা দিয়ে ওই ক্যাবটি বুক করে নি কলকাতা থেকে হাওড়ার ব্রিজ যাত্রা শুরু করি এবং এই ক্যাবের ড্রাইভারটা খুব ভালো এবং ব্যবহারও খুব ভালো সে আমাদেরকে ফ্রিতে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছিলো আমি আমার বন্ধু ওই ক্যাবে খুব ঘুরেছি এবং খুব আনন্দিতও হয়েছি আমি আমার আমি আমার বন্ধুর সাথে আলোচনা করেছি এবার আমরা কোথাও ঘুরতে গেলে ওই ক্যাবটি করেই বুক ওই ক্যাবটিই বুক করবো এবং যখন আমি আমার বন্ধু ওই ড্রাইভারে যখন টাকা দিচ্ছিলাম সেই ড্রাইভারকে সাড়ে ছ হাজার টাকা দিয়েছিলাম ডাইভারটি খুব খুশি মনে ওই টাকাটি নিল এবং খুব খুব ধন্যবাদও তাকে আমরা জানালাম সেও আমাদেরকে খুব ধন্যবাদ জানালো